খেলা বর্তমান সমাজে খেলাধুলোর প্রচুর মান রয়েছে এবং খেলাধুলো আমাদের একটি শারীরিক শারীরের পরিচর্চা এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়া খেলাধুলো হলো আমাদের একটি খেলাধুলো আমাদের যুবসমাজকে নেশামুক্ত রাখতে সাহায্য করে এর ফলে কারণ যুবসমাজ যখন খেলাধুলোর সাথে যুক্ত থাকে তখন তারা এই সমস্ত নেশা করার কোনোরকম সময়ই পায় না এছাড়া তারা এর থেকে দূরে থাকে কারণ তাদেরকে শারীরিকভাবে সুস্থ থাকতে হয় কারণ খেলাধুলোর জন্য তাদেরকে প্রচুর পরিমাণে দৌড়া দৌড়ি করতে হয় এছাড়া কিছু কিছু খেলা রয়েছে যেগুলোতে অনেকক্ষণ ধরে বসে খেলতে হয় এছাড়া খেলা মানুষের খেলা মানুষকে অন্যান্য মানুষের সাথে মিশতে সাহায্য করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একসাথে যুক্ত হয়ে খেলাধুলো করে যেমন আমাদের এখন বর্তমান সমাজে দেখা যায় বেশিরভাগ মানুষই অন্যান্য ধর্মের হলেও তারা একসাথে একত্রিত হয়ে খেলার মাঠে এসে খেলাধুলো করে